কোভিড নাইন্টিনের মহামারী আমাদের এলাকার ভ্রমনদের ভ্রমন এবং পর্যটকদেরও ভীষণভাবে প্রভাবিত করেছিলো কারণ ওই সময় প্রত্যেকটি মানুষই ঘর থেকে বেরোতো না এবং যদিও তারা বেরোতো মুখে মাস্ক থাকতো ছাড়াও কেউ কারও কোনো খাবার বা কাউকে কোনো জিনিস দেওয়া নেওয়া স্পর্শ করা কোনটাই কিন্তু করতো না বেশির ভাগ মানুষই কিন্তু ঘরের মধ্যে থাকতো এর ফলে পর্যটকরা কিন্তু ভ্রমনে বেরোতো না তারাও কিন্তু অনেক জায়গাতেই তারা যে যার ঘরের মধ্যে বন্দি থাকতো কারণ এটা শুধু আমাদের এলাকাতে নয় কোভিড নাইন্টিন ছিলো প্রত্যেকটি দেশে রাজ্যে এবং চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিলো যার ফলে ভ্রমণকারীদেরও অনেকটাই প্রভাব পড়েছিলো তারা কিন্তু কেবল মাত্র ঘরের মধ্যেই বন্দি থাকতো ঘরের থেকে বেরোতো না এবং কোথাও যাতায়াত করতে পারতো না যার ফলে পর্যটকদেরও খুব অসুবিধায় পড়তে হতো যারা গাইড ছিলেন তারাও কিন্তু বেকার হয়ে ঘরে বসে ছিলেন তাদেরও কিন্তু কোনো রোজকার প্রাতি ছিলো না যার ফলে একটা ভীষণ রকমের প্রভাব পড়েছিলো ভ্রমণকারীদের